হ্যাঁ আমার বাড়ির পাশে এলাকায় আশেপাশের প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়গুলি এস টি এম শিক্ষা বা গবেষণা প্রদান করে আসলে সেখানে মানুষেরা যায় এবং আলাদাভাবে তারা শিক্ষা গ্রহণ করে সেখানে এবং তারা বিভিন্ন কিছু আর্থিক সামান্য পরিমাণ অর্থের মাধ্যমে সেখান থেকে তারা শিক্ষা প্রদান করে এবং যারা ইচ্ছুক হয় তারা সেখানে যায় এবং তাদের প্রয়োজন মতো সেখানে বিভিন্ন রকম বিষয়গুলোতে শিক্ষার গ্রহণ করে তাদের থেকে এবং অবশ্যই তারা নিয়মিত প্রতিদিন যেতে হয় এবং সেখানেও কিছু বাধ্যতামূলক নিয়ম রয়েছে যখন যেখানে তারা যায় এবং সেখান থেকে তারা শিক্ষাগুলো গ্রহণ করে